যে কোনো জাগাতেই ভ্রমণ করতে গেলে বা পরিদর্শন করতে গেলে পর্যটকরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হন সেটা যে কোনো জায়গার ক্ষেত্রেই স হয় উত্তরবঙ্গ বা এই জলপাইগুড়ি এলাকায় যখন কোনো পর্যটকরা স্থান পরিদর্শন করতে আসেন তাদেরও বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে আবহাওয়া আবহাওয়া যেহেতু এটি পাহাড়ি এলাকা তাই এখানকার আবহাওয়া অন্যান্য পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের অন্যান্য জায়গার থেকে তুলনামূলক ঠান্ডা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় যে ধরনের আবহাওয়া তার আবহাওয়ার সাথে এখানের আবহাওয়ার বেশ পার্থক্য রয়েছে এছাড়াও মানুষের খাদ্যাভাসের কিছুটা পরিবর্তন ঘটে স্যানিটেশান নিয়েও মানুষ যথেষ্ট পরিষ্কার পরিছন্ন হয়তো সব সময় হয়তো তারা প্রয়োজন বা যত যতটা সম্ভব যতটা প্রয়োজন সেই মতো জল পান না খাবার পান না এছাড়া বাসস্থান নিয়েও একটা সমস্যা রয়েছে বাসস্থান নিয়ে সে সেখানকার কাছাকাছি হোটেল বা রুম বুক করার জন্য মানুষকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়